হ্যালো হ্যাঁ সুপর্ণা ট্রাভেলস হ্যাঁ আমি হাওড়া থেকে প্রিয়াঙ্কা হালদার বলছি হ্যাঁ দাদা বলছি আপনার ওখান কী কী গাড়ি ভাড়ায় পাওয়া যায় আমি একটু হাওড়া থেকে কুচবিহার যাবো না না না না ছোট গাড়ির কথা বলছি না ছোট গাড়িতে হবে না আমাদের ফ্যামিলিটা একটু বড় তো মোটামুটি ওই ছ থেকে আট জনের সিট হবে সেরকম গাড়ির কথা বলছি ভাড়াটা কত বলবেন সাড়ে তিন হাজার টাকা এসি গাড়ি ও আর এসি ছাড়া নিতে গেলে কত পাঁচশো টাকার কম পাঁচশো টাকার মাত্র তফাৎ এসির জন্যে না নিলে এসিই নেবো কারণ আমার বাড়িতে বয়স্ক বৃদ্ধ শাশুড়ি আছে শ্বশুর আছে এদের জন্যে একটু এসি হলে তবে হয় অনেকটা দূর যাবো তো না না না না ড্রাইভার আমাদের সাথেই থাকবে গাড়িটা দু দিনের জন্যে ভাড়া করবো শুনুন না আমি কি বলছি বলছি যে দু দিনের জন্য যেহেতু ভাড়া করবো সেহেতু দু দিনের সাত হাজার টাকা হয় আপনারও থাক আর আমারও থাক দুটো মিলিয়ে যদি একটু ওই ছ হাজার টাকার মতো পুরোপুরি করে নেন তাহলে খুব ভালো হয়

একটু দেখুন যদি করা যায় আর হ্যাঁ আপনাকে বলতে ভুলে গেছি আমার নামটা তাহলে লিখে নিন হ্যাঁ আর এ আমরা কিন্তু যাবো ওই সামনের বারো তারিখে সকাল দশটায় আপনি যদি আগে গাড়ি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমরা রেডি হয়ে থাকবো নটার মধ্যে দশটায় গাড়ি এলেই সঙ্গে সঙ্গে তবু বেরিয়ে যেতে পারবো আর হ্যাঁ ওই তাহলে ওই ফাইনাল কথা হলো ছ হাজার টাকাই তাই তো দু দিনে আচ্ছা অ্যাডভান্সের কোনও ব্যাপার আছে না কি অ্যাডভান্স কিছু দিতে হবে দু হাজার টাকা দু হাজার টাকা তাহলে আমি আপনার ড্রাইভারের হাতে পাঠিয়ে দেবো তারপরে যখন বেরিয়ে আসবো তারপরে পুরো টাকাটা পেমেন্ট করে দেবো আচ্ছা ঠিক আছে ড্রাইভার তাহলে আমাদের সাথেই থেকে যাবেখনে আমরা দু দিনের জন্যে তাহলে যাবো ঠিক আছে আপনি তাহলে আমার নামটা বুক করে নেবেন ঠিক আছে